হ্যাঁ দাদা নমস্কার বলছি যে আপনার টিকিট এ ট্রেনে তো যাচ্ছেন নাকি কবে যাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে আমারও ছুটি আমিও ভাবছি যে যাবো হ্যাঁ প্রচুর চাপ আর বলছি যে আপনি টিকিট কি করিয়ে দিয়েছেন

ঠিক আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাাপে পাঠিয়ে দিবেন ইয়েতে কোচ নাম্বার ইয়েটা হ্যাঁ সুবিধা হয়

নাহলে বেরোতে বেরোতে ওই ধরুন সাতটার সময় বেরোব হ্যাঁ আমি বাড়িতে ট্রেন ধরবো এইখানে আটটার সময় আট আটটায় কি কুড়িতে কি দশে আছে ট্রেনটা ওই ট্রেনটা ধরে আপনার ওখানে যাব তারপর একসাথে আমরা বেরোব আচ্ছা ইয়ে আমদের কোচ নাম্বারটা কি আছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো একসাথে ভালোই হল আর ইয়ে এই যে গরম পড়েছে তো ইয়ে খাওয়াদাওয়া কিছু খাওয়াদাওয়া কিছু নিয়েছেন দাদা আমি দেখি যেটা পারছি নিয়ে নিচ্ছি যেটা পারছি আচ্ছা তাহলে আমি কি স্ন্যাক্স জাতীয় কিছু নিয়ে নেব স্ন্যাক্স বা ইয়ে ওগুলো কিছু নিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তা ভালোই দুজনে মিলে ভালোই গল্প করতে করতে বেরিয়ে যাওয়া হবে একদম কোনও অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা ও ব্যাগ ব্যাঙ্কে তো ভালোই মানে খাটাখাটনি চলছে এখন ছুটিছাটা তো কমই পাওয়া যায় তার মধ্যে পেয়েছি এবার বেরোব আর কি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একসাথেই যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা আরকি টাইমটা বোঝা যাবে না ওটাই আর কি সুবিধা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমনিই কেটে যাবে কোনো ইয়ে নেই আর এমনি যদি এ ট্রেনলাইন মানে টাইমে যদি ট্রেন থাকে তাহলে তো কোনও অসুবিধাই নেই প্রপার টাইমে পৌঁছে যাবে প্রপার টাইমে প্রপার ছুটিতে দেখি ওইদিকে মানে বাইরে এক জায়গায় যাওয়ার কথা চলছে দেখি যদি যাওয়া হয় আরকি এখনো ঠিকঠাক করিনি কিছু হ্যাঁ যদি হয়ে যায় তখন যাবো হ্যাঁ প্ল্যানিং এখনও শেষ করছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তাহলে আপনার সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে